হ্যাঁ হ্যালো এটা কি ওলার সেন্ট্রাল অফিস আচ্ছা আপনাদের কাছে আমি বলছি আমি আপনাদেরই একজনই কাস্টমার আমি এই সাড়ে ছটা সাতটা নাগাদ একটা কো আপনাদের ক্যাব বুক করেছিলাম সে ক্যাবটি মানে প্রথম কথা তো আমাকে প্রথম থেকেই ভাড়া নিয়ে একটা ঝামেলা করছিল তাও আমি ওনাকে এক্সট্রা টিপস দিয়ে আমি ওনাকে নিয়ে আসলাম আমার এয়ারপোর্টে একটা এই আমার ফ্লাইট ছিল সে ফ্লাইটের টাইমও হয়ে গেছিল তো তারপর আসলো সে অন্তত যেটা দু মিনিট আপনার অ্যাপে দেখাচ্ছিল সেটা উনি আসতে আসতে মিনিমাম কুড়ি থেকে বাইশ মিনিট লাগালো তারপরে রাস্তায় উনি যেই রোড থেকে দেখাচ্ছিল সেই রোড থেকে না এসে নিজের মতো করে শর্টকাট শর্টকাট বলে একটা এমন রাস্তায় নিয়ে আসলো যেই জায়গা থেকে তো আমি মানে ফ্লাইটটাই ধরতে পারলাম না ফ্লাইটটা আমার কা কতটা ইম্পর্টেন্ট ছিল হ্যাঁ আপনারা বুঝতে পারছেন না হয়তো আপনারা ওখানে দাঁড়িয়ে এটা সম্ভব না এদিকে আপনার ড্রাইভারের তো ব্যবহার অত্যন্ত অত্যন্ত খারাপ এই ধরনের ব্যবহার হলে একটি পাবলিক মানে হিসাবে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনারা কীভাবে একটা ক্যাব পরিষেবা দিতে পারবেন এটা তো সম্ভব না না আপনারা কি যে ইতিমধ্যেই আমি যেই টাকা ফেরত দিয়েছি ফেরত দিন নয়তো আমি আমার পক্ষে সম্ভব না এটার আমি ফার্দার কোনও স্টেপ নিতে বাধ্য হবো